পশ্চিম মেদিনীপুর জেলাই অনেক ছোট ছোট ঐতিহাসিক তীর্থস্থান রয়েছে সেগুলি হল ফাঁসিডাঙা অযোধ্যার রাজবাড়ি অস্থল ক্ষুদিরাম বসুর জন্মস্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এই সকল স্থানগুলিতে আগের দিনের তুলনায় এখন বিপুল পরিবর্তন দেখা দিয়েছে আজ এই সকল স্থানগুলিতে এক একটি তীর্থস্থান হিসাবে গণ্য করা হয়ে থাকে এছাড়াও সকল জায়গাগুলিতে বাচ্চাদের আকর্ষণের জন্য নানান রকমের পাঠ তৈরি করা হয়েছে সেখানে ছোটদের খেলার অনেক কিছু জিনিস রয়েছে দেখার জিনিস রয়েছে নানান রকম ফুলে ওই পার্কগুলিকে ফুলকিত করা হয়েছে এছাড়াও এইসকল তীর্থস্থানে এই মহাপুরুষদের জন্মতিথি হিসাবে অনেক কিছুই অনুষ্ঠান হয় অনুষ্ঠান করে এই জন্মতিথি পালন করা হয় তাই আমি এই সকল মহাপুরুষদের জন্মস্থানের সান্নিধ্যে এসে নিজেকে গর্ব অনুভব করি